হ্যাঁ বলুন হ্যাঁ স্যার বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা কী হুম হুম আচ্ছা হ্যাঁ আজকে আমি আসতে পারব কিন্তু স্যার আমার বিকেল অবধি তো সময় নেই বিকেলের পরে সন্ধ্যের দিকের মধ্যে আমি আসতে পারব ঠিক আছে আর আপনি যেহেতু বলছেন হ্যাঁ আর আপনি যেহেতু বলছেন তিনটে জিনিস খারাপ হয়ে গেছে এবার আমি তো দেখতে পাচ্ছি মানে এখান থেকে বুঝতে পারছি না কী কী খারাপ হয়েছে বা কী রকম মেটেরিয়ালস লাগবে না লাগবে তো আমাকে গিয়ে প্রথমে চেক করতে হবে তো সেরকম জিনিস আমাকে নিয়েও আসতে হবে তারপরে আমাকে ওটা ঠিক করতে পারব তো আজকের মধ্যেই আপনাকে সব ঠিক হয়ে যাবে সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না বিকেলে গেলে চেক করে আপনাকে বলতে পারব কী কী লাগবে বা কবের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই দেখে আসবো বলতে ঠিক আছে আর এসিটাও আপনি বললেন কি এসিটার এবার দেখুন এসিটার কিছু পার্টস জ্বলে মলে গেলে বা ফ্রিজটার পার্ট ওইগুলো তো আমাদের আনতে হবে ঠিক আছে তো আমার কী মানে কী কী লাগবে না লাগবে অবস্থা অনুযায়ী আপনাকে টাকা পয়সা ঠিক আছে হুম হুম হুম হুম ঠিক আছে আমি যাব অবশ্যই আজকে কখন আপনি বাড়িতে থাকবেন সন্ধ্যের বিকেলের পরে আটটার পরে আর আর টিভিতে কী কী এমন কিছু ইস্যু হয়েছে মানে টিভিটা চলছেই না কি বিদ্যুৎ ফল্ট হুম আচ্ছা দুটো দুটোই খারাপ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকগুলো প্রবলেম হয়ে গেছে ঠিক আছে আমাকে হয়ত দুজনকে নিয়েও যেতে হবে ঠিক আছে দেখে নেব কী ব্যাপারটা আছে আপনাদের আর আপনার বাড়িটা কোনখানে অ্যাড্রেসটা কোথায় সুভাষপল্লিতে আচ্ছা সুভাষপল্লিতে ঠিক আছে সুভাষপল্লি স্কুলের সামনে কি আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আপনার বাড়িতে ঠিক আছে স্যার আমি ওই আটটা নাগাদ যাব তাহলে আপনার বাড়িতে হুম না এস্টিমেটটা দেখুন এস্টিমেটটা তো আমি এখান থেকে বলতে পারব না আগে গিয়ে আমাকে চেক করতে হবে কী কী মানে কী জ্বলেছে না ভেতরের পার্টস জ্বলেছে কী রকম আমাকে তাহলে সেটা তো আমি দেখুন ঠিক করার চার্জ তো আলাদা হয় এবার যদি আমাকে বাইরে থেকে কোন পার্টস আনাতে হল বা কিছু হল তো সেটার জন্য তো আমাকে একটু আলাদা করে এস্টিমেট দিতে হবে সেটা আপনাকে হিসাব করে ওখানেই বলে দেব আপানাকে বাড়িতে আমাকে প্রথমে ওগুলো চেক করতে হবে ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে এই কথাই রইল আমরা ওই টাইমেই চলে আসব আটটার সময় ঠিক আছে ঠিক আছে এই নাম্বারেই কল করে দেব ঠিক আছে আপনাকে আর পারলে একবার ফ্রিজটার ভেতরের পার্টসের ফটো তুলে আমাকে একটু পাঠিয়ে দেবেন এই নাম্বারে ওয়াটসঅ্যাপে ভালো হয় ঠিক আছে ঠিক আছে ওকে রাখছি স্যার